আমার সঙ্গীর সাথে সবচেয়ে রোমান্টিক ট্রিপে আমি যেখানে গিয়েছিলাম সেটি হল গোয়া গোয়াতে আমরা একটি সমুদ্র তটবর্তী এলাকায় হোটেল ভাড়া করেছিলাম আমরা সেখানে গিয়ে সমুদ্রে সমুদ্র সৈকতে খুব ভালো ভালোভাবে মজা করেছিলাম এবং আমরা একে অপরের সঙ্গে অনেক সময় নির্বাহ করেছিলাম সেই সেই সময় আমরা নাচ গান ভলিবল খেলা বিভিন্ন জিনিসে অংশগ্রহণ করেছিলাম আমরা বিভিন্ন ধরণের নতুনত্ব খাবার একসঙ্গে আদান প্রদান করে খেয়েছি আমরা খুব ভালো একটি সমুদ্র তটে বসে নিজেদের মনের কথা একে অপরকে বলেছি এবং সূর্য ডোবা থেকে সূর্য অস্ত সবটাই আমরা একে অপরের সঙ্গে বসে দেখেছি